হ্যাঁ কে বলছেন ও হ্যাঁ বলুন আপনি অনেক রকম সাইকেল আছে যেরকম গিয়ার দেওয়া সাইকেল আছে কি বলে ওটাকে শকার দেওয়া সাইকেল আছে আর রেট আপনার বারো হাজার থেকে স্টার্টিং এবার আরও বিভিন্ন রকম দামের আছে যেরকম বলবেন যেরকম নেবেন সেরকম সেই হিসাবে সাইকেল হবে হ্যাঁ হ্যাঁ অনলাইন বুকিং অ্যাভেলেবেল চাপ নেই না না ডেলিভারি না ডেলিভারি ফ্রি চাপ ওটা নিয়ে চাপ নিতে হবে না ডেলিভারি আপনার ফ্রি হবে হুম হুম হ্যাঁ ওটা আছে বিভিন্ন রকম কোয়ালিটিরও অ্যাভেলেবেল আপনি নেবেন আর হুম এলে এবার ওটা আট পার্সেন্ট ডিসকাউন্টে আছে নিলে নিতে পারেন আচ্ছা সে আপনার কত লাগবে বলুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে